কে বলছেন কিসের জন্য ফোন করেছেন হ্যাঁ আমি তো সবজিই বিক্রি করি তো আমার কাছে তো সবজিই পাওয়া যাবে তা বলুন কি সবজি লাগবে হ্যাঁ ভেন্ডি পটল তাছাড়াও তো নানান সবজি রয়েছে ফুলকপি বাঁধাকপি আলু হ্যাঁ সবই তো পাওয়া যায় সবজির দোকান তো সবই তো পাওয়া যাবে তা বলুন আপনার কী লাগবে আলুর দাম পঞ্চাশ টাকা কেজি আর ভেন্ডি ষাট টাকা কেজি ফুলকপি বাঁধাকপি এখন ফুলকপি বাঁধাকপির রেট এখন বেশি যাচ্ছে ওগুলো একশো টাকা দেড়শো টাকা কেজি তা আপনি কোনটা নেবেন

আচ্ছা তা আপনি কখন আসবেন দোকানে এক্ষুনি আসলে হবে না আমি তো এখন দোকান খুলবো না আমি চারটের দিকে দোকান খুলবো আচ্ছা ঠিক আছে রাখুন তাহলে